আমি চাই যে সরকারের কাছে এই যে আমরা আমরা মানে পর্যটনদের যেতে হলে হয় বাসে আর না হয় ট্রেনে ট্রেনে যেতে গেলে অর্ধেক দিন মানে টাইম লেট হয়ে যায় আর কি আর বাসে যেতে গেলে রাস্তা খারাপ আর দুই হচ্ছে রাস্তা খারাপ আর জ্যাম তাই বলব জন সরকারের কাছে বলব যে রাস্তাঘাটগুলো ভালো হয় যাতে ভালো হলে এই কী জ্যাম হবে না আর কোনো অ্যাক্সিডেন্ট হবে না গাড়ি রাস্তা খারাপ থাকলে অ্যাক্সিডেন্ট হয় আর ট্রেনটা যাতে টাইম টাইম মানে যাওয়া আসা করে আর কি এগুলোই চাই আমি সরকারের কাছে